খেলার আপনি কি খেলার ম্যাচ দেখেন হ্যাঁ আমি খেলার ম্যাচ দেখি আমার ক্রিকেট খেলা দেখতে খুব ভালো লাগে আমি ক্রিকেট খেলা দেখি পাশাপাশি ফুটবল দেখি অল্প একটু বাট বেশিরভাগ সময়টা আমি ক্রিকেটটাই সবথেকে বেশি ভালোবাসি আপনি এটি কীভাবে দেখবেন আমি এটি আমার টিভিতেও দেখি কিছু কিছু সময় আমার ফোন থেকেও দেখি যেমন টিভিতে তো আছে স্টার স্পোর্টস কখনো অন্যান্য চ্যানেলেও হয় আর আমি ফোন থেকে দেখি তোমার ইউটিউব থেকে অত দেখি না বেশিরভাগ সময় দেখি তোমার হটস্টার জিও সিনেমা থেকে এখন বেশিরভাগ সময় দেখা হয় তো মোটামুটি এই সমস্ত জায়গাগুলো আর ফেসবুক লাইভ থেকেও অনেক সময় দেখি যেগুলো হটস্টার জিও সিনেমায় না হয় সেগুলো ফেসবুক থেকে দেখি আপনি কি আপনার বন্ধুদের সাথে এটি দেখেন না সবসময় বন্ধুদের সঙ্গে দেখা হয় না তো বেশিরভাগ সময় আমি নিজেই দেখি আর কিছু কিছু সময় বন্ধু বা দাদাদের সঙ্গে দেখা হয় যেমন আইপিএল এটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সেটা আমি আমার বন্ধুদের বাড়িতে বাড়িতে তো টিভি নেই আর ফোনেও সবসময় দেখা হয় না আর দেখতে গেলেও সবসময় একটু পার্টনার না হলে মজা আসে না তো আই পি এলের কিছু কিছু খেলা আমার বাড়ির পাশে বন্ধুদের বাড়িতে আমি দেখতে যাই সেখান থেকে সেখানে দেখতে আমার দুজন একসঙ্গে বেশ মজা করে দেখা যায় তো আমরা দুজন আই পি এল খেলাটা দেখি আর এমনি যে যে সমস্ত টেস্ট ম্যাচ ওগুলো তো আর কারো বাড়িতে গিয়ে দেখা যায় না ওগুলো আমি নিজের ফোনে চালিয়েই দেখি টেস্ট ম্যাচে যেহেতু আর আমি সবথেকে প্রিয় ক্রিকেটার হচ্ছে বিরাট কোহলি আমি বিরাট কোহলির খেলা মানে বিরাট কোহলি যেই ম্যাচগুলো খেলে আমি সেই ম্যাচগুলোর খেলা খুব ভালো হবে দেখি প্রথম থেকে শেষ অব্দি আর বিরাট কোহলি যে ম্যাচগুলো খেলে না আমি সেগুলো অত দেখি না মনোযোগ দিয়ে দেখি না যেমন বিরাট কোহলি এখন টি টোয়েন্টি খেলে না আমি কিন্তু টি টোয়েন্টি ম্যাচ খুব কম দেখি মানে অত ক মনে থাকে না কিন্তু কোহলি খেললে টেস্ট খেলা হলেও আমি কোহলি থাকলে দেখি তো এটাই হচ্ছে ব্যাপার আর হচ্ছে তোমার যেটা তোমার আইপিএল আই পি এল তো এখন জিও সিনেমা ফ্রি করে দিয়েছে ফ্রি করে দেওয়ায় অনেক সুবিধা হয়েছে আমাদের কেননা আগে বিভিন্ন রকম ও টি টি প্ল্যাটফর্ম থেকে দেখতে হতো সেখানে প্রচুর নেট ব্যয় হতো আর অত ভালো আমাদের সার্ভার ডাউন হতো অসুবিধা হতো তারপরে জিও সিনেমায় তোমার সাবস্ক্রিপশানের ব্যাপার তিন মাসে নিরানব্বই টাকা অত টাকা দিয়ে সাবস্ক্রিপশন করার আমাদের ক্ষমতা নেই তাই এখন জিও সিনেমা ফ্রি করে দেওয়ায় অনেকটা সুবিধা হয়েছে ওখান থেকেই আমরা আইপিএল পুরোটা ফ্রি দেখতে পাই বিভিন্ন রকম টি টোয়েন্টি ও ডি আই ম্যাচও আমরা জিও সিনেমা থেকে দেখতে পাই আর হটস্টারে তো সবসময়ই সাবস্ক্রিপশন থাকে যেমন এখন বর্তমানে চলছে বর্ডার গাভাস্কার ট্রফি মানে টেস্ট ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া সেখানে জিও সিনেমা সাবস্ক্রিপশন করে দেওয়ায় আমরা কিন্তু আর দেখতে পাচ্ছি না ফ্রিতে এখন ওই বললাম না জিও সিনেমা নেওয়া হটস্টার সাবস্ক্রিপশন করে দিয়েছে আর জিও সিনেমা দেখাচ্ছে না ওটা হটস্টার দেখাচ্ছে জিও সিনেমা দেখালে ফ্রি থাকতো জিও সিনেমা একটু নেট বেশি খায় কিন্তু মোটামুটি খেলাটা দেখা যায় আর কি দেড় দু জিবি নেট হলে আরামসে একটা টি টোয়েন্টি ম্যাচ পুরোটাই দেখা যায় আর হটস্টারে তো সাবস্ক্রিপশন ছাড়া দেখায়ই না প্রায় আর তাও তবুও আমরা কী করি যে এই ধরনের ম্যাচগুলো যখন দুটো প্ল্যাটফর্ম থেকেই সাবস্ক্রিপশন থাকে ব্যপার থাকে তখন আমরা ফেসবুক থেকে লাইভ দেখি ফেসবুকে অনেক জায়গায় লাইভ দেখায় সেখান থেকেই লাইভ দেখি আর হচ্ছে খেলা আমি আমার বন্ধু বাড়ির পাশে একটা বন্ধু আছে পুলক ওই পুলকের বাড়ি থেকে বাড়ি থেকেই গিয়ে দেখি অ্যাদ্দিন দেখে এসেছি এবছর আইপিএল এই চোদ্দোই মার্চ থেকে শুরু হবে তখন দেখবো আবার এখন আর কিছু কিছু ম্যাচ আবার ফোন থেকেও দেখি কারণ সবসময় তো ওদের বাড়িতে যাওয়া যায় না তো যে ম্যাচগুলো ওদের বাড়িতে গিয়ে না দেখি সেগুলো মোটামুটি ফোন থেকেই দেখি আর ফুটবল খেলা দেখি খুব কম আগে ইন্ডিয়ান আই এস এল দেখতাম ইন্ডিয়ান সুপার লীগ এখন আর আইএসএল দেখি না কারণ এখন কেমন একটা মানে খেলা অত জমে না ওই কারণে হচ্ছে আর দেখা হয় না এখন ওই আইএসএল দেখি এখন দেখি না অত তবে আগে দেখতাম আই আইএফসি গোয়ার বড় সাপোর্টার ছিলাম এখন তো সব টাকার জন্য এ ওর থেকে চলে যাচ্ছে না চলে যাচ্ছে এই সব ব্যাপার আর ভালো লাগে না দেখতে